আরে দাদা স্পিডে কি আর ইচ্ছে করে নিয়ে যাচ্ছি মজবুরিতে নিয়ে যেতে হচ্ছে বুঝতেই তো পাচ্ছেন এখন রেষারেষির ব্যাপার আমার আগের এই বাসটি আছে যদি আমি তাকে টপকে না যাই আমার প্যাসেঞ্জারে লস হবে সে তো দাদা সেভাবে তো আমি অতটাও স্পিডে নিয়ে যাচ্ছি না তবে দেখুন এতদিন চালাচ্ছি মানে নিশ্চয় একটা কিছু ভরসা পাওয়া যায় আরে না দাদা ওটা এটা এমন কিছু বেপার নয় আর আমা আমাদেরকে কিছু বলে লাভ আছে আমরা যদি স্পিডে না নিয়ে যাই দেখুন যেখানেই দাঁড়াবো সেখানেই আমাদেরকে পয়সা দিতে হবে একটা স্টেশনে যদি আমরা একটু লেট করে দাঁড়াই আমাদেরকে এক্সট্রা টাকা দিতে করতে হতে হবে জানেন সঠিক সময় নয় দাদা পরিবহন সংস্থাকে বলুন যে একই টাইমে কতগুলো বাস দিয়ে রেখেছে এবার আমাদেরকেও তো সেই টাইমের মধ্যে পৌঁছতে হবে এই তো রাস্তায় ভিড় দেখতে পাচ্ছেন যেখানে ফাঁকা পাচ্ছি একটু স্পিডে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে সেটাও ঠিক আ ঠিক আছে দাদা ঠিক আছে এরপর থেকে আস্তেই চালাবো ঠিক আছে দাদা আপনি যেটা বলছেন বুঝতে পেরেছি ঠিক আছে ঠিক আছে আমি দেখি যতটা সাবধানে নিয়ে যেতে পারি আমি নিয়ে যাবো অবশ্যই